হ্যাঁ সাধারণত প্রতিদিনের যেসব খবর আমাদের কাছে আসে তা স্বাভাবিকই মনে হয় তবে এখন পশ্চিমবঙ্গের যা হাল সেক্ষেত্রে এখন যে খবরগুলো আসে টিভিতে সোশ্যাল মিডিয়া ফেসবুক খবরের কাগজে যে খবরগুলো আমরা পড়ি বা দেখতে পাই সেগুলো আর সত্যি বলতে গিয়ে আগের মতো স্বাভাবিক মনে হয় না একেবারেই অস্বাভাবিক প্রতিদিন ধর্ষণ খুন এটা যেন একটা দৈনন্দিন ঘটনা এগুলো স্বাভাবিক হয়ে গেছে মানে অস্বাভাবিক ঘটনাগুলো এখন যেন স্বাভাবিক স্বাভাবিকভাবে প্রতিদিন ঘটছে আর প্রতিদিন সেগুলো আমাদের সহ্য করতে হচ্ছে সেই কষ্টগুলো আমাদেরকে কষ্টগুলোর মুখোমুখি আমাদের হতে হচ্ছে তবে মাঝে মাঝে বলতে কি না মাঝে মাঝে অস্বাভাবিক ঘটনা আসে না এখন অস্বাভাবিক ঘট ঘটনাগুলো প্রত্যেক দিনেই আসে প্রত্যেক দিন অস্বাভাবিক ঘটনা ঘটে এই যেমন আরজিকের যে ঘটনাটা ওই ঘটনাটা শুধু আমার নয় প্রত্যেকের মনে দাগ কেটে রেখেছে আর কোনো দিন আমাদের এই যে জেনারেশানটা ওই ঘটনাটাকে কখনও ভুলে যাবে না এখনও ভোলেনি আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা বলতে আর জি করের ঘটনা যেটা কখনও ভোলার নয় এমনকি বর্তমান সম বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি যাকেই এই প্রশ্ন করবেন যে আপনার জীবনের সবচেয়ে প্রভাবশালী খবর বা গল্প শেয়ার করুন তাহলে সে এই আরজিকরের গল্পটাই করবে বলবে আরজিকরের ঘটনাটাই বলবে কারণ এটা একটা ভয়ানক ঘটনা